হ্যালো অ্যাঁ বলুন হ্যাঁ বলুন আপনি কী দেখেছেন

ও যখন গিয়েছিলো আপনার বাড়িতে কেউ ছিলো বা আপনি আগে কি যাতায়াত ছিলো আপনার বাড়িতে ওর এমন কোনো কিছু সেদিনও গিয়েছিলো তাই তো ও আগে যাতায়াত করতো আপনার বাড়িতে এ ছাড়া অন্য কেউ কি যাতায়াত করতো হ্যাঁ তা আপনি এক চান্সে কী করে বলছেন ওইটা তো অন্যও করতে কেউ করতে পারতো পারে আচ্ছা ঠিক আছে আসুন আর একবার আসুন এসে ডাইরিটা করে যান আমি দেখছি ওর বিরুদ্ধে কী অ্যাকশান নেওয়া যায়